হ্যাঁ বলো আর তুমি কে আমি হচ্ছে ওই শীতের জামা কাপড় অডার দিয়েছিলাম এ বাটি প্রিন্টের এ শাড়ি চলে এসেছে সব এসে গেছে তা কবে কবে ডেলিভারি করবে আমি আনতে যাবো অ্যাঁ আজকে যাবো হ্যাঁ ঠিক আছে

হ্যাঁ সেটা এসেছে

হ্যাঁ ঠিক আছে নাইটি এসেছিলো চুড়িদারও ঠিক আছে তাহলে হ্যাঁ ব্লাউজ অর্ডার দিয়েছিলাম এসেছিলো হ্যাঁ এসেছিল হ্যাঁ রাখুন